হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আমার দরকার তো ছিল তো কি অফার আছে বলুন আমি হোম লোন নিতে চাই একটা ঘর বানাতে চাই বড়ো না নেই তো জায়গাটা আমার নামেই আছে আমিই কিনেছিলাম টাকা দিয়ে আমার নিজের নামেই আছে আমি এমনি একটা এনজিওতে কাজ করি ওটা আমার পার্মানেন্ট কাজ

হ্যাঁ দিতে পারবো কোন অসুবিধা নেই আমি দিতে পারবো হ্যাঁ করা আছে হ্যাঁ আমার নামেই করা আছে আর বলছি যে এতে কি সুদ কেমন বা আমাকে কত বছর ধরে দিতে হবে

পঞ্চায়েত এলাকা আমি তো একটা ঘর করতে চাই আমি পাঁচ লাখ টাকা লোন নিতে চাই আমার খুব ভালো হয় যদি পাঁচ বছরের জন্য হয় মানে আমাকে প্রত্যেক মাসে টাকা দিতে হবে না কিভাবে টাকা দিতে হবে কত করে দিতে হবে তাতে তো আমার অনেক সুদ চলে যাবে মনে হয় তাহলে আমি আট ন বছরের করলেই মনে হয় ভালো হয় না কোন অসুবিধা হবে না তাহলে আমি আট ন বছরেরই করবো ঠিক আছে এক জায়গায় আমি লোন নিয়েছিলাম কিন্তু আমার সেটা শোধ হয় গেছে এখন আর নেই আচ্ছা পাঠিয়ে দিচ্ছি তাহলে আমি ঠিক আছে হ্যাঁ আমি হ্যাঁ আমি যাবো কোন অসুবিধা নেই ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ